হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আচ্ছা আপনার বাজেট কত বললেন দশ থেকে বারো হাজার তাই তো তো মোবাইলটি আপনি কার জন্য কিনতে চান ও আচ্ছা তো তাহলে এটা গেম খেলার জন্য ব্যবহার করবেন না তাই তো আচ্ছা এমনি বাড়িতে কল টল করার জন্য আচ্ছা তো আপনি রিয়েলমি নারজো ফিফটি এ নিয়ে নিতে পারেন ঠিক আছে ওটা এখন ভালো ফোন ঠিক আছে ওটার দাম হচ্ছে এগারো হাজার চারশো আছে আর বারো হাজার চারশো ওটা হচ্ছে ফিচার্স একটু আলাদার জন্য হবে র্যাম বেশি কমের জন্য হ্যাঁ তো ওটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম ঠিক আছে আচ্ছা চৌষট্টি জিবি হ্যাঁ তো পঞ্চাশ দুই দুই ক্যামেরা আর ফ্রন্টে হচ্ছে আট আর মিডিয়াটেক জি এইটটি ফাইভের প্রসেসর রয়েছে আর এছাড়াও আপনি পাঁচ হাজার এমএএইচের ব্যাটারি পাবেন এছাড়াও আমোলেড ডিসপ্লে পাবেন ঠিক আছে একটা এগারো হাজার চারশো আর একটা বারো হাজার চারশো সুপার আমলেড ডিসপ্লে হয় তো ডিসপ্লেটা রিয়েলমির তো মানে কালারফুল হবে ভালো হবে স্মুথ হবে রিয়েলমির ডিসপ্লে বুঝতে পারছেন তো তো আপনি এছাড়াও রেডমি এইট নিতে পারেন ঠিক আছে ওটা দশ হাজার টাকা পড়বে হ্যাঁ রেডমি হ্যাঁ ভিভোর হবে কিন্তু বুঝতে পারছেন তো ভিভোর ফোনগুলো একটু দামি রেটের হলে ভালো হয় ঠিক আছে তো আপনি আপনি যেহেতু বললেন যে গেম টেম খেলবেন না তো আমি আপনার জন্য ওই ক্যামেরার ওই মোবাইলটাই বললাম ওইটা আপনার জন্য ভালো হবে আশা করছি ভিভোর মোবাইল আছে ওই বাজেটের মধ্যে কিন্তু ভিভোর মানে পনেরো হাজার প্লাসের মোবাইলই একটু ভালো হয় ঠিক আছে তো হ্যাঁ ওটা সব বাকি সবই এক আছে একই আছে ওটা হচ্ছে রমটা একশো আঠাশ আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ আপনি সন্ধ্যাবেলা আসুন না কথা হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন রাখুন রাখুন